প্রত্যেকটি মানুষেরই জল পরিষ্কার বা বিশুদ্ধ জল পান করা উচিত কারণ জল থেকে আমাদের নানারকম রোগ হতে পারে যা শরীরের ভীষণভাবে ক্ষতি করে এবং এতে মৃত্যু অবধি হতে পারে যদি আমরা বিশুদ্ধ জল না পান করি আমি বাড়িতে যখন জল আসে তখন আমাদের বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই সেহেতু আমাদের রাস্তা থেকেই জল নিয়ে আসতে হয় এবং সেটা আনার পর আমি ঘরে ফিটকরি দিই ফিটকিরি দেওয়ার পর জলটিকে ফিল্টারে ঢালি এবং ফিল্টার হওয়ার পর আমি সেই জলটি খাই এবং বাড়ির প্রত্যেকটি সদস্যকে আমি সেই জল খাওয়াই